হ্যালো বল এই তো ঘরে বসে আছি ভালো আছি তুই কেমন আছ তুই কি ঘরে না কি তুই ঘরে ও আসলে ওই ছুটিতে এলে যা হয় আর কি ছুটি আছে তাই ভালোভাবে এই ঘুরে ঘুরে কাটছে পড়াশোনা হচ্ছে ওইরকম তুইও ভালোই পড়ছিস তুই তো ভালোই পড়ছিস তুই তো ভালোই পড়ছিস ওই আর কি সারাদিন ঘুরে ঘুরে কেটে যাচ্ছে খেলে ধুলে ওই টুকিটাকি হলো হলো নাই নাই হ্যাঁ পাশটা করতেই হবে ফেল করলে তো রেখে দেবে ওই রকমই হচ্ছে আর কি স্কুল খোলা থাকলে যাই হোক তবু হচ্ছিল স্কুলটা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এদিক সেদিক করে ঘোরাঘুরি বন্ধুর সঙ্গে আড্ডা হুম সিলেবাস শেষ বলতে ওই শেষের দিকে আর কি তোর সব সিলেবাস শেষ সিলেবাস ওইরকম ইয়ে করছে আস্তে আস্তে হচ্ছে পরীক্ষাটা সেরে দেবো ছেড়ে দিয়ে আবার ইয়ে হয়ে যাবে রিভিউ হয়ে যাবে আরেকবার হুম তো পরীক্ষার প্রস্তুতি পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে হচ্ছে বল কী বলছিলি বল তারপরে কলেজ দিকে ওই যাব দেখিস তো কবে যাচ্ছিস তাহলে হ্যাঁ চল তাহলে কবে তাহলে বলবি বল আমাকেও তো তাহলে প্র্যাকটিকালটা জমা দিতে হবে হয়ে এসেছে কম্পিউটারে পড়ে আছে না আমি তো কল করতাম আজ না হলেও কাল করতাম প্র্যাকটিকালটা হয়ে পড়ে আছে হুম তোর বাড়ির কেমন আছে তাহলে সামনে কোনো বাকিদের সঙ্গে ওই হোয়াটসঅ্যাপে মেসেজ হয় কল তেমন খুব একটা হয় না তাহলে সামনে কোনো ডেট একটা সামনের কোনো একটা ডেট চল তাহলে সামনের ও বুঝতেই পারছি আচ্ছা ঠিক আছে চল তাহলে যাব তার আগেরদিনে একবারটি কল করব সন্ধ্যেবেলা আচ্ছা যেদিন যাব তার আগের দিনে করে নেব রাখছি রাখছি বুঝলি